হ্যালো হ্যাঁ দাদা বলছিলাম আমি দার্জিলিং ঘুরতে যাব তো হ্যাঁ আমরা অনেক ক জন মিলে ঘুরতে যাব তো মানে টোটাল কত টাকা পড়বে কী ব্যাপার আমরা হচ্ছে এই মাসের শেষের দিকে যাব দশ জনের মতো মানে আমরা একা আমাদের বাড়ি জলপাইগুড়িতে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি এনজেপি অবধি যাব না না আমরা শিলিগুড়ির থেকেই যাব তো টোটাল কত পড়বে মানে দু দিন ঠিক মতো থাকছি হ্যাঁ দু দিন থাকব ঘুরব

যাওয়া আসা তাই তো হ্যাঁ মানে টোটাল অ্যামাউন্টটা একসাথে যা মানে ডিসকাউন্ট কী আছে সেটা বলুন শুধু টেন পার্সেন্ট মানে বুঝলাম কিন্তু মানে আমরা অন্য কোনও গাড়ি নেব না হ্যাঁ আপনাদের এখান থেকেই ঘুরব কিন্তু হচ্ছে যে একটু ডিসকাউন্ট করলে ভালো হত শুধু টেন পার্সেন্ট আচ্ছা ঠিক আছে হুঁম হুঁম হুঁম বুঝতে পেরেছি সেই জন্য তো মানে একবারে করতে চাইছি পুরোটা আচ্ছা ঠিক আছে অসুবিধে হবে

আমি বুক করে নেব আগের থেকে আচ্ছা ধন্য